আমার অনেকগুলি বান্ধবী আছে তার মধ্যে সবথেকে প্রিয় বান্ধবী হল অপর্ণা আমরা ছোটোবেলা থেকে একসাথে বড়ো হয়েছি একসাথে পড়াশুনো করেছি ও যখন আমার বাড়িতে আসে তখন আমার বাবা মাও তাকে খুব ভালোবাসে এবং আমি যখন ওর বাড়ি যাই ওর বাবা মাও আমাকে অনেক ভালোবাসে ও আমাকে প্রতিটা কাজে খুব সাহায্য করে এবং খারাপ কাজ করলে ও আমাকে শাসন করে এবং পরে আমি ভাবি যে সে আমাকে ভালোর জন্যই বকে আমার বান্ধবী পড়াশোনায় খুব ভালো আমাকেও সাহায্য করে পড়াশোনা করার জন্য আমাদের দুজনের লক্ষ্য একই শিক্ষক হওয়ার আমরা সারা জীবন প্রিয় বান্ধবী হয়ে থাকতে চাই আমাদের মধ্যে ঝগড়া হলেও খানিক্ষণ পরেই ঠিক হয়ে যায় আমি ওকে একদিনও না দেখে থাকতে পারি না